ভাই তোমার গাড়িতে তো আমি এসছি কিন্তু ভাড়াটা তো দিতে হবে তো আমার তো অনলাইনে পেমেন্ট করার সুযোগ নেই তুমি কি ক্যাশে ভাড়া নেবে তা এবং তার জন্য কি খুচরো আছে